পশ্চিম বর্ধমানে ভারতবর্ষের আর যে কোনো বড়ো বড়ো শহরের মতোই বিভিন্ন ধরনের পত্রিকা বা নিউজ চ্যানেল খবরের চ্যানেল ইত্যাদি উপলব্ধ হয় এখানে বাংলা উর্দু হিন্দি সু ইংরাজি এই ধরনের যাবতীয় ভাষায় সংবাদপত্র প্রতিদিনই পাওয়া যায় পশ্চিম বর্ধমান জেলার যে আউটলেট বা উৎসগুলি যারা আমাদের এখানকার বাসিন্দাদের রোজকার খবর সম্পর্কে অবহিত রাখে তারা হল যথাক্রমে এ জে পত্রিকা শোনমার্গ ঝাড়খণ্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড সাহা পেপার নিউজ বর্ধমান নিউজ পশ্চিম বর্ধমান খবর ইত্যাদি এছাড়াও পশ্চিমবঙ্গের জনসংযোগ বৃদ্ধির জন্য অল ইন্ডিয়া রেডিয়োর পাওয়ার স্টেশনও উপলব্ধ আছে